আমি অনেক ধরনের বই পড়েছি হাসির বই তার মধ্যে অন্যতম মোল্লা নাসিরুদ্দিনের হাসির বই সমগ্র পড়েছিলাম তাতে ছিল মোল্লা নাসিরুদ্দিনের বিভিন্ন ধরনের হাসির গল্পের সমাহার যেমন মোল্লা নাসিরুদ্দিন একটি নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি যেরকম সাধারণ বেশে বাড়িতে ছিলেন সেই বেশেই চলে গিয়েছিলেন যাওয়ার পর দেখা গেলো নিমন্ত্রণ বাড়িতে তাঁকে একটা শতচ্ছিন্ন জায়গায় বসতে দেওয়া হচ্ছে এবং ভালো ভালো জায়গায় যারা ভালো পোশাক পরিধান করে এসেছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে এবং তার দিকে কোনো খাবারই আসছে না এবং যারা ভালো পোশাক পরে আছে তাদের দিকে ভালো ভালো খাবার যাচ্ছে তখন মোল্লা নাসিরুদ্দিন করলেন কী বাড়িতে ফিরে গেলেন এবং ভালো জমকালো পোশাক পরে এলেন তখন আপ্যায়নকারীরা তাকে নিয়ে ভালো জায়গায় বসালেন এবং ভালো ভালো খাবার দিলেন তখন তিনি করলেন কী তার দামি দামি পোশাক খুলে রেখে সে খাবার নিয়ে পোশাককে খাওয়াতে লাগলেন এবং বললেন খা তোরা ভালোভাবে খা কারণ খাবার তো তোদেরকে দেখেই দিচ্ছে তাই তোরা খা তখন লোকজন এসে বলল কী যে আপনি খা পোশাককে কেন খাবার দিচ্ছেন তখন মোল্লা নাসিরুদ্দিন বলল যে এই পোশাক পরে এসেছি বলেই তো আমাকে খাবার দিচ্ছে একটু আগে যখন আমি ছেঁড়া জামা পরে এসেছিলাম তখন আমাকে খাবার দেওয়া হয়নি এছাড়া আরও একটা গল্প ছিল যে মোল্লা নাসিরুদ্দিন এক দিন বাড়িতে মাংস কিনে নিয়ে গিয়েছিল মাংস কিনে নিয়ে তার স্ত্রীকে বললেন তুমি এই মাংসটা রান্না করো তার স্ত্রী মাংস রান্না করে এত ভালো হয়েছিল যে পুরোটা একাই খেয়ে ফেলল তখন মোল্লা নাসিরুদ্দিন এসে বলল যে আমাকে রান্না খাবার দাও বলল যে তার স্ত্রী বলল বিড়ালে সব খেয়ে ফেলেছে তখন মোল্লা নাসিরুদ্দিন বিড়ালটিকে মেপে বলল দেখো বিড়ালটির ওজন মাত্র পাঁচশো গ্রাম আমি তো দুই কে জি মাংস এনেছিলাম তাহলে বিড়ালটা যদি খেলো তাহলে এর ওজন তো আড়াই কে জি হওয়ার কথা তাহলে বাকি আড়াই কে জি দু কে জি মাংস তবে গেলো কোথায় এই গল্পগুলো পড়ে আমি ভীষণ হেসেছিলাম